আমি আগামী পরশু আপনাদের কোম্পানি থেকে একটি এয়ার কন্ডিশনার অর্ডার করেছিলাম যার পেমেন্টটি আমি অনলাইনের মাধ্যমে করে দিয়েছিলাম কিন্তু আপনাদের কাছ থেকে কমপ্লেন এসেছে আমার পেমেন্টটি এখন পর্যন্ত সফল হয় নি আমি পেমেন্টটি আপনাদেরকে সফলভাবেই করে দিয়েছিলাম হয়তো কোনো কারণে আমার পেমেন্টটি আপনাদের কাছে পৌঁছায় নি অথবা পেমেন্টটি কোথাও না কোথাও আটকে গিয়েছে কিন্তু এখনও দেখায় নি যে আমাদের পেমেন্টটি বিফল হয়ে গিয়েছে আমার কাছে একটাই অনুরোধ যে আপনারা তাড়াতাড়ি একটু এটির সমাধান করার চেষ্টা করবেন